আমি একটা অটোতে উঠেছি উঠে আমার গড়িয়াতে যাওয়ার সেদিনকে যাওয়ার ছিল তো আমি অটোতে উঠে দাদাকে বললাম যে দাদা আমি এরকম গড়িয়াতে যাব তা কতক্ষণে পৌঁছে দেবেন তা বলছে যে হ্যাঁ পৌঁছে দেবো ওই দেড় ঘণ্টা মতো লাগবে কিন্তু আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমার তো তারও অনেক আগে পৌঁছাতে হবে কারণ আমার খুব জরুরি দরকার আছে আমায় এক ঘণ্টার মধ্যে ওখানে পৌঁছে দিলে ভালো হয় তো ড্রাইভার দাদা বলল যে না ওই ওই সময়ের মধ্যে তো পৌঁছানো যাবে না তা আমি বললাম যে আশেপাশে কি নতুন কোনো রাস্তা টাস্তা আছে যে সেখান থেকে গিয়ে আমি সময়ের আগে পৌঁছে যেতে পারব তা বললো যে না আশেপাশে নতুন কোনো রাস্তা নেই তো তাও টাইমের আগে একটু পৌঁছে দিলে ভালো হতো আর আপনি একটু দেখুন যে পাশে কোনো নতুন যদি রাস্তা থাকে যে সেই রাস্তার মধ্যে আমি এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাব কারণ আমার তো খুব দরকার ওখানে আমার পৌঁছাতেই হবে তা দাদা বলছে ঠিক আছে আমি দেখছি তার মধ্যে পৌঁছে যেতে পারি কিন্তু এই রাস্তায় দেড় ঘণ্টার আগে পৌঁছাতে পারবেন না আর রাস্তা অন্য রাস্তা দিয়ে যদি যান তাও একটু আগে পৌঁছে যেতে তাও কতখন লাগবে দাদা বলল যে না দেড় ঘণ্টা তো লাগবেই তো দেড় ঘণ্টার আগে যদি পৌঁছে দেন তাহলে একটু নতুন রাস্তা থেকে আমাকে নিয়ে চলুন তা নতুন রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে তাও কতক্ষণ লাগবে তা দাদা বলল যে না নতুন রাস্তা নিয়ে যেতে গেলে ওখানেও নিয়ে যেতে যেতে নিয়ে যেতে তোমার ওই এক ঘণ্টার একটুও বেশি হতে পারে তা আমার তো ওই জায়গাটায় খুব ইমারজেন্সি তাড়াতাড়ি যেতে হবে তো সেই জায়গায় যাওয়ার ঠিক আছে আমাকে ওই নতুন রাস্তা থেকেই আপনি পৌঁছে দিন তাহলে একটু ভালো হবে কিন্তু একটু তাড়াতাড়ি যাবেন কারণ আমার তো খুবই দরকার সেখানে পৌঁছানোর ওখানটায় পৌঁছে তার পরে আমার একটা মানে কাজও আছে তাড়াতাড়ি একটু গেলেও আমার খুব ভালো হবে